আমার পরিচিত এক দাদা আছে যার কাছে কলেজের ডিগ্রি আছে এমএ পাস ডিগ্রি তো আমি মনে করি দাদা যে ডিগ্রিটা করেছে এটা অনেক ভালো করেছে এর মতো দাদার যেটার যে যোগ্যতা সে যেমন সবার কাছে প্রমাণ করে দিয়েছে সরকারের থেকে স্বীকৃতি পেয়েছে সেই সঙ্গে সঙ্গে তার যে ডিগ্রি তাকে এটা তার একটা স্বতন্ত্র পরিচয় বহন করতে সাহায্য করছে দাদা একটা যোগ্যতায় পৌঁছে গেছে তাই দাদার যোগ্যতা আছে বলেই সে এই ডিগ্রিটা সে নিতে পেরেছে